বর্তমান প্রবণতাগুলির সাথে সংযুক্ত থাকার জন্য আমি বিভিন্ন ফটোগ্রাফি পরিদর্শনে বা গ্যালারি পরিদর্শন করি যেমন সেগুলি হলো এখনকার যুবকরা যেটাতে ইচ্ছুক সেইগুলো জানা যেমন তারা এখন ডিএসএলআর বা ভালো ক্যামেরাতে ফটো উঠতে ভালো বাসে যেমন সেগুলি ডিএসএলআর বা অন্য কোনো কোম্পানির ক্যামেরা সেগুলোতে ফটো উঠতে ভালোবাসে এবং সেগুলোতে ব্লার একটি অপশন আছে সেটা যেমন ধরুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা অস্পষ্ট এবং তার মূল বস্তুটি ঠিক থাকে সেইভাবে ফটো উঠতে তারা ইচ্ছুক এবং এরপর আরও নানা ধরনের ক্যামেরাতে তারা ফটো উঠতে ভালোবাসে এবং সেগুলোকে এডিট করতে ভালোবাসে তারপর তারা অন্যান্য বিয়েবাড়ি বা অনুষ্ঠানে যেসব ক্যামেরাগুলো ব্যবহার করা হয় বিয়েবাড়িতে ভিডিও তৈরি করার জন্য ভিডিও রেকর্ডার ব্যবহার করা হয় সেগুলো বড়ো বড়ো ক্যামেরা তারপর ভিডিও রেকর্ডার ছাড়াও ফটোগ্রাফি করতে বিয়েবাড়িতে নানা ধরনের ফটোগ্রাফি করতে যেইসব ক্যামেরা ব্যবহার করা হয় সেগুলো ছোটো ছোটো ক্যামেরাতে হয়ে যায় এবং এবং তারপর তারা অন্নপ্রাশন বা কোনো অনুষ্ঠান বাড়িতে ছবি তুলতে ছোটো ছোটো ক্যামেরা ছোটো ছোটো ক্যামেরা বা ডিএসএলআরে হয়ে যায় কিন্তু ভিডিও করতে গেলে তাকে ডিএসএলআর ব্যবহার করতে হয় এবং ভিডিও রেকর্ডার ব্যবহার করতে হয়